পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান ভারতের পূর্বদিকে অবস্থান পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ু পড়বে রাজ্য এখানে জুলাই আগস্ট বৃষ্টি হয় তখন শস্যশ্যামলা ভরে ওঠে এমন কি এখানে মানুষ সবকিছু নির্মিত কৃষি এইখানে সবাই কৃষি নির্ভর পশু পালন করে এবং যার ফলে এই সম্পদ ভরে উঠেছে এখানে অনেক রকমের চাষ হয় এখানে অনেক রকমের গাছ আছে কলকারখানা শিল্প আছে যার ফলে সম্পদে পরিপূর্ণ

অনেক মানুষ কাজ করে শিল্পতে অন্য অন্য রাজ্য থেকে এ রাজ্যে কাজ করতে আসে এখানে তুলার চাষ পাট চাষ ধান চাষ খুবই হয় যার ফলে সম্পদ বৃদ্ধি হয়েছে